পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থা মোটামুটি ধরে নিন আজ থেকে প্রায় আট থেকে দশ বছর বা বারো থেকে তেরো বছর আগে খুবই খারাপ অবস্থায় ছিল সেই জায়গা থেকে এখন স্বাস্থ্যব্যবস্থার দিকে পশ্চিমবঙ্গ খুবই উন্নত স্বাস্থ্যব্যবস্থায় আমাদের যে হসপিটাল সরকারি যে হসপিটাল খুবই মানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে এবং খুব সুন্দরভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সেই দিক থেকে সরকারি হসপিটাল মানুষকে পরিষেবা দেওয়ার দিকে খুবই উন্নত এবং খুবই আধুনিক যন্ত্রপাতি সহকারে কিন্তু মানুষকে পরিষেবা এখন দিচ্ছে সেই দিক থেকে আমরা যদি বেসরকারি হসপিটালের দিকে বা বেসরকারি যে সমস্ত নার্সিংহোম বা এই রকম প্রতিষ্ঠান যেগুলো করা হয়েছে তো সেই দিকে যদি বিচার করি বেসরকারি নার্সিংহোমও কিন্তু খুবই উন্নত আধুনিক যন্ত্রপাতি কিন্তু উনাদেরও আছে এবং লোকাল যে ল্যাবটারি তাদেরও কিন্তু আধুনিক যন্ত্রপাতি আছে সেই দিক থেকে সরকারি হসপিটালে করলে কী হয় মানুষের পকেট থেকে টাকাটা হয়তো খরচ হয় না বিনা খরচে খুব সুন্দর পরিষেবা পায় এবং যাদের সাধ্য আছে যাদের পকেট থেকে টাকা বের করার সামর্থ আছে তারা কিন্তু বেসরকারি হসপিটালেই যোগাযোগ করেন কারণ সেখানে কী হয় সেখানে কাজটা আরও কুইক হয় সেইক্ষেত্রে তারা বেসরকারি হসপিটালের দিকে কিন্তু ছোটে সরকারি হসপিটাল মানে তারা একটা রুটিনে চলে হ্যাঁ সার্ভিস কিন্তু খুব ভালো এবার যেহেতু উনাদের একটা নিদ্দিষ্ট রুটিন আছে সেই অনুযায়ী উনারা চলে তো যদি আমি উদাহরণ দিই সেই ক্ষেত্রে কী হবে যদি বলি যে একজনের ডেলিভারির যদি কথা বলি একটা সরকারি হসপিটালে দিলে উনারা কিন্তু যে মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করে তাকে কিন্তু নর্মাল নর্মাল যে ডেলিভারি সেই দিকে কিন্তু নিয়ে যায় কিন্তু বেসরকারি হসপিটালের দিকে যদি তাকাই উনারা কিন্তু সিজারের দিকে এগোয় সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে ওরা কাজটা কুইক করছে কিন্তু মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবে না সেই মহিলাটার স্বাস্থ্য নিয়ে ভাবে না এবং বাচ্চার স্বাস্থ্য নিয়েও কিন্তু ভাবে না তারা ওই একটা টাকা মানে টাকা একটা যেহেতু পাবে সেই দিকেই কিন্তু ছোটে সেই দিক থেকে যদি বলি যে সরকারি আমাদের পশ্চিমবঙ্গের সরকারি হসপিটাল অনেক এগিয়ে এবং অনেক ভালো আমাদের বেসরকারি হসপিটাল বেশি টাকা পয়সার দিকে ছোটে